হাইক করার জন্য আমার প্রিয় ভূকণ্ঠ হল পর্বত কারণ পর্বত উঠতে খুব সুন্দর লাগে আমি পর্বত উঠতে এবং নামতে খুব সুন্দর লাগে মজা লাগে তার সঙ্গে সঙ্গে আমাদের শরীরের এক্সারসাইজও হয়ে যায় এবং আমরা কি অনেক জায়গা দেখতে পাই আর কি খুব সুন্দর লাগে আমার তুষার তুষারময় পাহাড় এবং ঘন বন আরও খুব সুন্দর লাগে সূর্যাস্ত আবার যেখানে পাহাড়ে সূর্যাস্ত হয় ওই জায়গাগুলো দেখতেও খুব পছন্দ লাগে বা সুন্দর লাগে